আমার মতে আমি ট্যাক্স সম্পর্কে প্রচুর সচেতন কারণ ট্যাক্স সরকার থেকে সব জায়গা থেকে নেওয়া উচিত কারণ ট্যাক্স হল এমন একটা জায়গা যেখানে মানুষের টাকা সাদা হিসেবে থাকে মানুষের কালো টাকা বলে কিছু থাকে না এখানে এবং মানুষের যতটা ইনকাম সেই হিসেবে মানুষকে সরকারকে ট্যাক্স দেওয়া উচিত এবং সেই ট্যাক্স সরকারকে মানুষের প্রতি পৌঁছে দেওয়া উচিত মানুষের নানান রকম সুবিধার ক্ষেত্রে এবং মানুষের যে কর মানুষের যে সুদ মানুষের যে হয় সেইগুলো মানুষকে সময় মতো ব্যাংকে টাকা ভরে দেওয়া উচিত কারণ যদি ব্যাংকের টাকা সুদ বা সময়ে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানুষের পরবর্তীকালে অসুবিধা হতে পারে